আমি যখন ছোটবেলা থেকে স্কুলে পড়তাম তখন সৌমেন স্যরের কাছে আঁকা শিখতাম আমি জানি যে সৌমেন স্যরের কাছে শিখে আমি ভালো শিখেছি এবং তারপরে আমি আর্ট কলেজে পড়েছি এবং ওই আর্ট কলেজে পড়া পড়াটাই তো শিল্পীদের সাহায্য করবে আরও বড় শিল্পী হওয়ার জন্য আর আমার শিল্প আমার আঁকাটা আমার লক্ষ্যই ছিল যে বরাবর ছোটবেলা থেকে আমার আঁকাটাকে নিয়ে আমি এগিয়ে যাব বাচ্চাদের আঁকা শেখাব বা আঁকার আঁকার নানান বুটিক খুলব বা আঁকাটা নিয়েই আমি এগবো এবং সেই অর্জনের জন্য আমার লক্ষ্যগুলি আমি নানানভাবে প্ল্যান করেছিলাম সেই ছোটবেলা থেকে যখনই পড়াশোনার ফাঁকে ফাঁকে সময় পেয়েছি আমি যথেষ্ট আঁকতাম আঁকতে ভালোবাসতাম এবং অন্যান্য বাচ্চাদেরও আমি আঁকা শেখাতাম যাতে আমার আঁকাটা ভালো হয় এবং নানানভাবে কাজের ফাঁকে ফাঁকে আমি ছোট ছোট ব্যাগ তৈরি করা বা তার উপর ডিজাইন করা বা তারপর জামা কাপড়ের উপর ডিজাইন করা আমি নানাভাবেই আঁকাটাকে নিয়ে আমি এগনোর চেষ্টা করছি এবং আমি চাইব যে আঁকাটাকে নিয়ে আমি না আমার ভবিষ্যতে কাজে লাগাতে পারব